কৃষিতে ব্যবহিত বিভিন্ন যন্ত্র সরঞ্জাম সেগুলি সেগুলি প্রত্যেকটি আমরা যে উদ্দেশ্যে ব্যবহার করি সেগুলো হলো হচ্ছে ট্রাক্টর ট্রাক্টর আমরা মাটিতে লাঙল চালাই ট্রাক্টর দিয়ে আর টেলারও মাটিতে লাঙল চালায় এবং ধান ঝাড়ায় মেশিন যেটায় ধান ঝাড়া করা হয় এবং

সেম সাবমের্সিবল বা মিনি ডিপ টিউওয়ল যার সাহায্যে জলসেচের ব্যবস্তা করা হয় এবং স্প্রে মেশিন যাতে কীটনাশক ওষুধ দেওয়া হয় তাছাড়াও আছে কোদাল পাসুনি আরও অন্যান্য জিনিস এগুলি দিয়ে চাষের নানা কাজ করা হয় এবং এবং আরও আছে যে চাষের কাজের জন্য আরও অন্যান্য জিনিস আছে